লোকেরা বিয়েতে অনে কনেকে কী উপহার দেয় যৌতূক দেওয়া হয় মূলত হলো বিয়ে একটি সামাজিক রীতিনীতি বিয়ে করতে গেলে একটা বয়স লাগে যেমন মেয়েদের বয়স লাগে আঠেরো ও ছেলেদের বয়স লাগে একুশ এবার তারপর যখন দুটো পরিবার থেকে দেখা দেখি হয় তারপরে বিয়ে বাঁদা হয়ে যায় তারপরে বিয়ের সময় যেগুলো হয় বিয়ের সময় গায়ে হলুদ হয় বিয়ের সময় যেমন গায়ে হলুদ হয় যেমন কলা তলায় চান করানো হয় তাছাড়াও আরও অনেক কিছু নিয়ম হয় তারপরে কনেকে বিয়ের পিড়িতে নিয়ে আসা হয় তারপরে যেমন বররা আসে পালকি বা গাড়িতে তারপরে একটা বিয়ের একটা টাইম থাকে যেমন গোধুলি লগ্নতেও বিয়ে হয় তাছাড়াও অন্যানন্য টাইমেও বিয়ে হয় যেমন যেমন বিয়েতে দেখা যায় কনেকে বিয়ের পর পীড়িতে বসানো হয় তারপরে মা মানে লোকেরা যারা বিয়েতে যায় তারা কনেকে উপহার দেয় যেমন উপহার দেওয়া হয় ও কোন বাপের বাড়ি থেকে যৌতুক দেওয়া হয় যৌতুক বলতে কনের বাবা হাতের কানের নাকের কিংবা পায়ের সব দিতে পারে এবার সেগুলো সোনারও হতে পারে মাথার যে মুকুট দেওয়ায় সেটা সোনারও হতে পারে রুপোরও হতে পারে এবং বাজারি হতে পারে তাছাড়া কানের দুল কানের দুল অনেকগুলো অনেক রকমেরই হয় যেমন সোনার রুপোর বাজারি সিটি গোল্ড অনেক রকমের হয় কের নাকের যে নাক ফুল সেটাও অনেক রকমের হয় তাছাড়াও আরও অনেক কিছু দেখা যায় যেমন কনেকে ভালোভাবে সাজানো হয় বিয়ের আগে তাছাড়াও বিয়ের দিন কনেকে অনেক উপহার নিতে দেখা যায় তাছাড়া যেমন সানা দানা বাবের বাড়ি থেকেও দিতে পারে এবং শ্বশুর বাড়ি থেকেও দিতে পারে তাছাড়া পাশের লোক যারা নিমন্তন্ণে আসে তারা যেগুলো দেয় যেমন তারা সোনার রোপও এগুলোও দিতে পারে বা এটোটো দেখা যায় কাপ প্লেটের সেট দেয় এবং থালা এইসব দেয় প্রেসার কুকার এই সব দেয় তাছাড়াও দেখা যায় কনে বিয়ের পরে আর কনের যৌতুক নেওয়া নেওয়া হয়ে গেলে উপহারগুলো তারপরে মানুষজনদের খেতে দেওয়া হয় যেমন চয়ার টেবেলেও খেতে দেওয়া হয় বা মাটিতেও দেওয়া হয় তাছাড়া কী কী খেতে দেওয়া এছাড়া অনেক রক মের জিনিসপত্র দিয়ে খেতে দেওয়া হয় বিভিন্ন উপকরণ থাকে এছাড়া তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারা চলে যায় তারপরে সেই বিয়ের রাতটা কনের বাড়িতেই থাকে তারপরে সকালে উঠে যখন কনেকে শ্বশুর বাড়িতে নিয়ে দেওয়া হয় তখন দেখা যায় যে তাকে কান্নাকাটি করতে তাছাড়া আরও অনেক কিছু দেখা যায় এবং কনেকে যখন নিয়ে যাওয়া হয় তখন দেখা যায় যে বাড়ির সবাই কাঝ কাটি করচ্ছে এছাড়া আরও কনে পালকিতে করে নিয়ে যাওয়া হয় বা গাড়িতে করে এবং যখন তাকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় তখন দেখা যায় যে রাস্তার দুই পাশে লোক দাঁড়িয়ে থাকে কনেকে দেখার জন্য এছাড়া ঢোল পালকি মাইক বক্স এসবে করে তাকে নিয়ে দেওয়া হয় গান চালাতে চালাতে এবং এবং সে যখন যাই তখন তাকে নানাারকমভাবে বোঝানো হয় কান্নাকাঠি করে বলে আর তাছাড়াও দেখা যায় কনে যখন তাকে বোঝাতে আসে সে তখন আরও কান্নাকাটি করে এছাড়াও এছাড়াও কনের যে হাতের শাঁখা সেটা হলো সোনারও হতে পারে এবং এমনি শাঁখের শাঁখাও হতে পারে এবং শাঁখা এমন একটি জিনিস শাঁখা হিন্দুদের মূলত পরতেই হবে শাঁখা হলো শাঁখা হলো শান্তির প্রতীক শাঁখা হিন্দুকে চিহ্নিত করে কারণ শাঁখা হিন্দু সাড়া হিন্দু ছাড়া অন্য প্রজাতির কোনো মহিলারা শাঁখা পরে না মুসলমানরা তো পরেই না এবার এটা মূলত হিন্দুদের জন্যই তৈরি শাঁখা এবার শাঁখা সিঁদুর না পড়লে তাকে বিবাহিত ইস্তিরি বলা হয় না আর যখন সে শাঁখা সিঁদুর পরে তখন তাকে আরও দেখতে ভালো লাগে মুসলমানদের বিবাহ হয় দেখা যায় যে তারা দিনের বলা বিবাহ করে এবং হিন্দুদের বিবাহ প্রচলিত রাতেই হয় এবার সে যখন হিন্দুরা যখন বিয়ে করে নিয়ে বাড়ি যায় দেখা যায় যে তাাকার একদিন পরে বৌ ভাতের অনুষ্ঠান হয় আবারও এ বৌ ভাতের অনুষ্ঠানেও তাকে খুব ভালো করে সাজানো হয় এবং তাকে তাকে বসানো হয় উপহার নেওয়ার জন্য আর বিভিন্ন মানুষ বা ছেলের বাড়ির ছেলের বন্ধু বান্ধব এসব বা নানান রকম উপহার নিয়ে আসে এবং সেই উপহারগুলো কনে নিজে হাতে করে নেয় তারপরে অন্য একজন সেগুলো সরিয়ে রাখে দেখা যায় যেগুলো এবার কনেকে দেখা যায় বিভিন্নভাবে ফটো ফ টো তুলতে দেখা যায়

অনেকে বিভিন্নভাবে ফটো ফটো তুলতে দেখা যায় তারপরে সেদিনও একইভাবে সেই অনুষ্ঠানের কাজ সারা হয়ে গেলে মানুষজনকে বসিয়ে খেতে দেওয়া হয় এবং তারা তারা নানা রকম তাদের নানা রকম ব্যবস্থা করে খেতে দেওয়া হয় যেমন

তাছাড়া প্রধান গ্রাম্য মানে গ্রামে যেগুলো দেখা যায় গ্রামে মধ্যবিত্ত লোকেরাই এই মূলত বাস করে এ থেকে তারা অতটা ভালো করে মানুষের খেতে দিতে পারে না যার ফলে দেখা যায় যে তারা মাটিতে পেপার বিটাইকারাছি তাদের খেতে দেয় এবং যারা একটু মধ্যবিত্র ওপরে মানুষ আসে তারা দেখা যায় তাদের মেয়ের বিয়েতে চেয়ার টেবিল এইসব খেতে দেয় এবং মানে যারা মধ্যবিত্ত আসে তাদের যখন মেয়ের বিয়ে হয় তারা বেশি কিছু যৌতুক দিতে পারে না অল্প অল্প কিছু দেয় এবং সেগুলো তাদের মানিয়ে নিতে হয় এবং যারা তার থেকে একটুপরে থাকে তারা বড়ো বড়ো জিনিস কিছু উপহার দেয় সেটাও দেখি এবার তাছাড়া